আমার যে সমস্ত শখগুলি রয়েছে তার মধ্যে একটি হলো বাগান করা আমি বাগান করা খুবই পছন্দ করি কারণ বাগানেতে যে সমস্ত সুন্দর সুন্দর গাছপালাগুলি ফুটে ওঠে এবং তা থেকে যে সমস্ত ফুল বা ফল হয় সেগুলো আমার খুবই ভালো লাগে বিশেষ করে যে সমস্ত ফুলগুলি হয় কারণ এগুলো আমার নিজের প্রচেষ্টাতে তৈরি করা আমি প্রধানত উঠোনেতে বাগান করি কারণ এইখানেতে আমরা সমস্ত রকম প্রাকৃতিক মাটিতে এবং প্রাকৃতিক আবহাওয়াতে এবং প্রাকৃতিক সমস্ত কিছু সিস্টেমের মাধ্যমে বাগান করতে পারি এইখানে যে মাটিটি আমরা প্রয়োগ করি সেটি খুবই উর্বর হয় এবং গাছ যদি বড়োও হয় তাতেও আমাদের কোনো অসুবিধা থাকে না কিন্তু যদি আমরা টেরেসে গার্ডেনিং করি তাহলে এই সেইখানের সেইক্ষেত্রে কিছু কিছু সমস্যার সন্মুখীন হতে হয় কিন্তু উঠোনেতে কোনো কিছু সমস্যার সন্মুখীন হতে হয় না কিন্তু একটি এখানে ভয় থাকে ছাগল বা অন্যান্য কোনো পশুতে খেয়ে নেওয়ার এই জন্য আমি এখানে তারজালের ব্যবহার করি এবং জাল দিই গাছগুলো যখন ছোটো থাকে সেগুলোকে ঘিরে দিই যাতে অন্যান্য পশু পাখিরা সেগুলোকে না খেতে পারে বা কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারে ছাড়াও উঠোনেতে আমি প্রতিদিন সকালে উঠে জল দিতে পারি এবং উঠোনেতে আমাদের ট্যাপের ব্যবস্থা রয়েছে সেখান থেকে আমি সহজেই গাছগুলোকে জল দিতে পারি এবং গাছগুলো সু যতটা পরিমাণ দরকার ততটা সূর্যের আলো পেতে পারে এবং নিজেদের যতটা বাড়তে জায়গার দরকার সেই সম্পূর্ণটুকু জায়গা তারা পায় এবং নিজেদের বেড়ে উটতে সাহায্য করে